হ্যাঁ আমার সংগ্রহটিকে আরো ভালোভাবে বোঝার জন্য আমাকে অবশ্যই পড়াশোনা করতে হয় তা অল্প হোক কি বেশি যেমন যুগে আমি আগেই বলছি যে আমি সংগ্রহে বিভিন্ন ধরণের স্ট্যাম্প বা মুদ্রা জোগাড় করে থাকি এবার কি ধরণের মুদ্রা জোগাড় করব তা আমি ঠিক করি সেই মুদ্রাগুলির উপর কোন স্বাধীনতা সংগ্রামী বা দেশের সঙ্গে সম্পর্কিত এরকম কোনো কিছু খোদাই করা আছে কিনা তো সেগুলিকে আমি ভালোভাবে বোঝার জন্য আপনাকে ইতিহাস পড়তে হয় দেশের কোনো জায়গার যদি মুদ্রা উপর মুদ্রা খনন হয় তালে সেই জায়গাগুলি সম্পর্কে আমাকে পড়তে হয় তবে গিয়ে আমি ঠিক করি সেই ধরণের মুদ্রা আমি সংগ্রহ করব কি করব না যেমন আমি এমনি কোনো স্বাধীনতা সংগ্রামীর মুদ্রা সংগ্রহ করি না তার জীবনী সম্পর্কে পড়ে থাকি তার জীবনী সম্পর্কে আমি উদ্বুদ্ধ হই সেইভাবেই আমি মুদ্রাগুলিকে সংগ্রহ করি যদি আমি উদাহরণ স্বরূপ বলে রাখি স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বোস রামকৃষ্ণ ঠাকুর এছাড়াও অনেকেই রয়েছে এই হিসাবেই আমি মুদ্রা বা বিভিন্ন স্ট্যাম্প এগুলি সংগ্রহ করে থাকি